আমার পড়া শেষ বইটি বলতে যেটা বোঝাচ্ছে আর কি যে আমাদের হিন্দু ধর্মের যে দুটো ধর্মগ্রন্থ রয়েছে রামায়ণ এবং মহাভারত এই মহাভারতের তো বিভিন্ন রকমের বিভিন্ন চরিত্র রয়েছে সব কিছু ওর মধ্যেই রয়েছে রাজনৈতিক দিক থেকে শেখা যায় এবং সাংসারিক জীবন শেখা যায় এবং ভাই বোনের সম্পর্ক পরিবেশ সম্পর্কে সম্পর্ক এবং সমস্ত কিছু শেখা যায় মহাভারতের মধ্যে থেকে যেটা হচ্ছে মহাভারতের মধ্যেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কুরুক্ষেত্রের যুদ্ধে যে গীতা যে উনি মুখ নিঃসৃত বাণী যেটা উনি বলেছিলেন অর্জুনকে অর্জুন যখন যুদ্ধে রাজি হচ্ছিল না তার আত্মীয় স্বজন থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ এই যুদ্ধে এবং তার প্রজারা যখন মারা যাবে সবাই যখন মারা যাবে সেই দুঃখের সঙ্গে সে তখন বলেছিল যে যুদ্ধ করব না তখন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তখন সেখানে অর্জুনকে গীতার বাণী শুনিয়েছিলেন সেই গীতার বাণী থেকে সেই গীত তার থেকেই গীতা তৈরি হয় আর কি সেই এখন আমরা সেই গীতাকে কিন্তু ধর্মগ্রন্থ হিসেবে সব চাইতে বড় এবং সর্বশ্রেষ্ঠ ধর্ম গ্রন্থ হিসেবে কিন্তু আখ্যা দেওয়া হয়েছে আমরা আমি কিন্তু সেই গীতা প্রতিদিনই পড়ি এবং পড়া আমার হয়ে শেষ হয়ে গিয়েছে কিন্তু তবুও আমি প্রতিদিন চেষ্টা করি একটা বা দুটো শ্লোক পড়ার আর কি এবং ওর মধ্যে তো আঠেরোটা অধ্যায় রয়েছে অনেকটা বড় এবং শ্লোক অনেকগুলো রয়েছে সাতশোর উপরে শ্লোক রয়েছে তার মধ্যে দিয়ে প্রতিদিন তো সাতশো শ্লোক পড়া যায় না এবারে দুটো একটা বা যে কটা পারি সে কটাই পড়ি আর কি পড়ার চেষ্টা করি বোঝার চেষ্টা করি যে কীভাবে মানুষের জন্ম থেকে মৃত্যু হয় এবং মরার পরে বা সে কী কর্মফল সে কীভাবে তৈরি করতে একটা মানুষ জীবনে যখন চলার পথে কীভাবে চলা উচিত সৎ এবং সঠিক মানুষ হতে গেলে কীভাবে তাকে চলতে হবে কীভাবে তার আচার আচরণ হওয়া উচিত সর্ব কিছু সমস্ত কিছু এক কথায় বলা যেতে পারে যে মানে শুরু থেকে শেষ অবধি সমস্ত কিছুই মানে গীতার ভিতরেই রয়েছে এবং গীতাকেই যদি পড়া যায় ঠিক মতো করে এবং যদি সেটাকে বোধগম্য করা যায় তার মধ্যে সমস্ত শিক্ষা সমস্ত কিছু রয়েছে বিভিন্ন উপন্যাস বা বিভিন্ন মানে বিভিন্ন যা কিছুই মানে তৈরি বা যা কিছু কিছু মানে বড় বড় লেখকরা যারা যা কিছুই লিখে গিয়েছেন যারা যে সমস্ত বইগুলো পুঁথিগুলো লিখে গিয়েছেন তারা কিন্তু সমস্ত গীতার মানে অধ্যয়ন করে তার মধ্যে থেকে সেই তার নিজের ভাষাকে নিজের মতো করে রূপ দিয়ে সেভাবেই তারা কিন্তু লিখে গিয়েছেন তাই গীতাকেই আমি সব চাইতে বেশি প্রাধান্য দিই এবং সবচেয়ে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ বলে মনে করি এবং গীতাকেই আমি মানে গীতা শুরু গীতা শেষ জীবনের এটাকেই আমি সব চাইতে মানে মনে করি